আমি ঠিক শীতের সময় শীতের মরশুমে শীতের মুহুর্তে বাগান করেছিলাম প্রথম গাছ লাগিয়েছিলাম ফুলের গাছ এবং সেটাকে আস্তে আস্তে যত্ন করে গড়ে তুলেছিলাম এবং তাছাড়াও তারপরে আমি এখন পেয়ারা গাছ আম গাছ নানারকম লাগিয়েছি বা বাগান করছি এবং নানা রকম কিছু করছি গড়ে তুলছি যার ফলে আমার সুন্দর একটি বাগান রয়েছে এবং সেটি আমরা সুন্দরভাবে উপভোগ করছি বাগান শুরু করেছিলাম আমি শীতের সময় এবং প্রথম এই ভেইখানে মাটিটাকে কুপিয়েছিলাম তারপরে সেখানে ছোটো ছোটো চারা গাছ লাগিয়েছিলাম এবং তারপরে সেটা যে ঠিক বড়ো হয়ে গাছগুলো এবং ডুফুল খুব সুন্দর একটি ফুলের বাগানে পরিণত হয় এবং বাগান শুরু হয় এই আমার প্রথম বাগান শুরু হয় এবং আমি খুব মন প্রাণ দিয়ে গাছগুলোতে জল দিতাম দিয়ে আস্তে আস্তে অনেক ফুল ফুটিয়েছিলাম বা খুব সুন্দর একটি বাগান হয়েছিলো